উন্নত পৃথিবী সম্পর্কে আমার মতামত যদি বলতে হয় তাহলে বলতে হয় উন্নত পৃথিবী পৃথিবী যত উন্নত হচ্ছে আমাদের তত উন্নতি হচ্ছে কিছু ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আরো ভালো দিক হচ্ছে কিন্তু কিছু ক্ষেত্রে খারাপও হচ্ছে পৃথিবী উন্নত আগের থেকে অনেকটাই হতে পেরেছে যোগাযোগের ক্ষেত্রেও উন্নতি হয়েছে আগে টেলিফোন ছিলো না আগে ডাক ছিলো এখন টেলিফোন এসেছে মোবাইল ফোন এসেছে হাতে হাতে এর ফলে যোগাযোগের উন্নতি হয়েছে এছাড়াও শিক্ষাব্যবস্থা আগে স্কুল বিদ্যালয় ছিলো না গাছ তলায় বসে পড়াতে হতো বই ছিলো না সেইভাবে কোনো কিছু সুযোগ সুবিধা ছিলো না এখন সবই পাওয়া যাচ্ছে স্কুল ইউনিভার্সিটি তারপর আরো বড়ো বড়ো প্রতিষ্ঠান ডাক্তারি পড়া সব কিছুর জন্যই ব্যব ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেটা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বললে বলতে হয় যে আগে স্বাস্থ্যের উন্নতির জন্য কোনো চিকিৎসা ব্যবস্থা সেভাবে ছিলো না গাছ গাছড়া বা আয়ুর্বেদিক মাধ্যমেই পরিচালনা হতো ওই স্বাস্থ্য মতে কিন্তু এখন উন্নত প্রযুক্তি হয়ে আরো ভালোভাবে উন্নতি হয়েছে স্বাস্থ্য পরিষেবায় এইভাবে আমাদের পৃথিবী আরো উন্নত হতে পেরেছে এবং মানুষের মানসিকতারও অনেক পরিবর্তন ঘটেছে আগের থেকে